কুর্তিটি দেখতে সুন্দর হলেও পড়ার পর বুঝতে পারলাম পরিমাপে সমস্যা রয়েছে এবং ভিতরের দিকের সুতোগুলো বেরিয়ে আসছে তাছাড়াও লক্ষ করলাম যে কুর্তিটির পিছনের দিকে বিভিন্ন ধরনের দাগ লেগে আছে